আমাদের এখানে একটা মার্কেট চালু হয়েছে সেখানে খুব সুন্দর ব্যবসা চালু হয়েছে এবং সেখানে অনেক বাইরের থেকে লোক এসে ভোর তিনটে থেকে আড়াইটা থেকে সবজি নিয়ে আসে সেখানে সবজিগুলো বিক্রি হয় পাইকারি হয় ছটার মধ্যে সেগুলো পাইকারি হয়ে যায় এবং অনেক অনেক প্রচুর লোক দোকান মানে সবজি মানুষ নিয়ে আসে তাদের প্রচুর পরিমাণে সবারই রোজগার হয় ব্যবসাদারদেরও রোজগার হয় যারা বেচে তাদেরও রোজগার হয় এবং আমরাও যে কেনা কাটা করি সেগুলোও আমাদের খুব রোজগার হয় মানে ভালো জিনিস পাই এবং প্রতিদিন টাটকা সবজি পাই তাতে এতে সবারই ভালো হয় এবং আরও চাই যেহেতু যাতে এই মার্কেটটা আরও বড়ো হোক এবং উন্নত মানের হোক তাতে আরও যেমন আরও অনেক গরীব ছেলেরা তারা ব্যবসা করে এবং প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করুক আরও ব্যবসাটা সবাই মন দিয়ে করবে এবং পাঁচটা ছেলে আরও নতুন যোগ হবে তরুণ ছেলেরা আরও ব্যবসা করে মনোযোগ দিয়ে তাদেরও সংসার চালাবে তাদের ঘরের প্রয়োজন চাহিদা মেটাবে এটাই আমি আরও চাই এবং মার্কেটটা যাতে আরও বড়ো হয় তাদের জন্য সেই সফলও করছি